আপনার কী ধরনের জুতো পছন্দ বলুন কী রেঞ্জের মধ্যে বার করব রং কী কোনও নিদিষ্টভাবে বলবেন নাকি সবরকমই দেখাব আপনার আপনার পায়ের সাইজ বলুন লেশযুক্ত জুতো নাকি লেশবিহীন জুতো আপনি কি কালো রঙের জুতো দেখতে পছন্দ করবেন রংটা কি ব্রাউন বেশি হবে নাকি লালচে দিকে হবে ব্রাউনটা কত ব্রাউন হবে মোটামোটি নাকি বেশি আমাদের দোকানে নতুন কালেকশন এসেছে তার মধ্যে কিছু দেখাব তবে সেক্ষেত্রে ফরমাল শুজের থেকে ক্যাজুয়াল শুজ বেশি আছে

আপনার জামার সঙ্গে এই নীল রঙের জুতোটা ভালো মানাবে কিন্তু এটি একটি জেন্টস জুতো আপনি এই বাদামি রঙের জুতোটিও ব্যবহার করে দেখতে পারেন এটি এটি শোল টেকসই হবে এটি আছে ধন্যবাদ